আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আর আমাদের পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হচ্ছে বাংলা যেটা সরকারি স্বীকৃতি দিয়েছে আমাদের অফিস আদালত থেকে শুরু করে সমস্ত জায়গায় বাংলা ভাষা চলে কিন্তু পাশাপাশি হিন্দি ইংরাজি আদিবাসী মারাঠি উর্দু এগুলোও স্বীকৃতি পেয়েছে কিন্তু অফিস আদালতে এর কাজ চলে না অফিস আদালতের এর কোনো ক্যাটারার নেই কিন্তু বর্তমান সমাজের বাংলার পাশাপাশি আমাদের যে স্কুলগুলো গঠন করা হয়েছে স্কুলে বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম ইংলিশ মিডিয়াম সমস্ত যে স্কুলেই হোক না কেনো প্রত্যেকটা স্কুলের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই রাখা হয় যদি বাংলা স্কুল বলি বাংলা স্কুলের মিডিয়ামের মাধ্যমে বাংলার সাথে সাথে হিন্দি পড়ানো হয় সেখানে ইংলিশ পড়ানো হয় সেখানে সংস্কৃত পড়ানো হয় সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য আরবিটাও করা হয় এরকম পাশাপাশিই দেখি বাংলা মিডিয়ামে যেমন সমস্ত ভাষা পড়ানো হচ্ছে পাশাপাশি হিন্দি যে মিডিয়াম স্কুলটা সেখানেও কিন্তু বাংলা ইংরাজি ভাষাটাও শেখানো হচ্ছে আবার যদি বলি ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু বাংলাও পড়ানো হচ্ছে হিন্দিও পড়া হচ্ছে পড়ানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এমন একটা জায়গা যে জায়গায় সমস্ত ভাষা উপরে ডিপেন্ড করে চলে আর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভাষাতেই সে কালচারটা রাখে এমনটা নয় যে যে বাঙালি সে বাংলাই বলে হিন্দি বলতে পারে না কিংবা যে হিন্দি ভাষার লোক সে বাংলাটা বলছে বা হিন্দিটা বলছে কিন্তু বাংলাটা বলতে পারছে না কি ইংলিশটা বুঝতে পারছে না এখানে মানুষ ইংলিশটাও জানে কম বেশি কম বেশি ইংলিশটাও জানে বাংলাটাও জানে হিন্দিটাও জানে তার প্রাধান্য সমানভাবেই দিয়েছে আর সরকারি স্বীকৃত যেহেতু বাংলা ভাষা সেই বাংলা ভাষাটা বেশি দেখা যায় অফিস আদালতের সাইন বোর্ডে যে আমরা দেখতে পাই সেটা বাংলা ভাষাটাই দেখতে পাই কারণ বাংলাটা হচ্ছে সচারাচর আমাদের চোখে পড়ে পড়তে সুবিধা হয় আর সেই জন্য বাংলাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে